আমি বাগানের রক্ষণাবেক্ষণ করার সময় মাঝে মাঝেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন বিভিন্ন রকমের পোকার উপদ্রব দেখা দেয় তখন দেখি অনেক ফুল গাছের পাতাগুলো কুঁকড়িয়ে কুঁকড়িয়ে যাচ্ছে ফুলগুলোও ঠিক ঠিক মতো ফুটছে না অর্ধেকটা করে ফুটছে অর্ধেকটা করে ফুটছে না এমন অনেক ফুল গাছের পাতা কুঁড়িগুলোও খসে খসেও পড়ে যাচ্ছে সেটা দেখে আমার মন ভীষণ খারাপ হয়ে যায় তখন আমি বিভিন্ন লোকেদের যাদের এই সব সম্বন্ধে অভিজ্ঞতা আছে তাদেরকে জিজ্ঞাসা করি তাদের কথা মতো কীটনাশক ঔষধের দোকান থেকে তাদেরকে পুরো ঘটনাটি বলে ঔষধ কিনে আনি দোকানদারই বলে দেন কীভাবে কতটা জলের সঙ্গে কতটা ওষুধ মেশাতে হবে সেই মতো আমি মিশিয়ে চারাগাছগুলোতে স্প্রে করি তখন দেখি যে ওই স্প্রে করার এক সপ্তাহের মধ্যেই গাছগুলো আবার সুন্দর এবং সতেজ হয়ে ওঠে আবার ফুল গাছগুলোতে কুঁড়ি ধরতে শুরু করে এইভাবে আমি গাছের রক্ষণাবেক্ষণ করি আবার সবজি গাছগুলোতেও বিভিন্ন রকমের পোকার উপদ্রব দেখা যায় সেগুলোতেও আমি কীটনাশক ঔষধ স্প্রে করি তাতে দেখা যায় গাছগুলো কিছু দিনের মধ্যেই ভালো হয় এবং সবজি ধরতেও শুরু করে এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে তখন মনটা আবার আমার খুশিতে ভরে ওঠে এইভাবেই আমি গাছের রক্ষণাবেক্ষণ করি